কোনো পশুপালন আমরা চাষ করে আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা খাদ্য হিসাবে চাহিদা মেটাতে পারি গরু পালন করি আমরা দুধ খাওয়ার জন্য আমরা হাঁস মুরগি করি আমাদের মাংস পাশাপাশি আমাদের ডিম খাওয়ার জন্য সেরকমই পশুপালন আমরা পালন করি আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য এবারে যে সমস্ত গরু ছাগল হাঁস মুরগি আমরা যাই করি না একটা টাইমে কি করি তাদেরকে মেরে ফেলি মেরে ফেলে তাদেরকে খেয়ে নেওয়া হয় সেটা আমরা হিন্দু ধর্মে যেমন আমরা কেটে খাই মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাকে জবাই করে খায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ আবার ওটাকে পিটিয়ে মারে মানে খুব যন্ত্রণাদায়ক একটা কথা যন্ত্রণাদায়কভাবে তাদের মেরে তারপরে সেটাকে আহার করে হ্যাঁ ওভারল আমি এটা বলবো যে একটা প্রক্রিয়া এ প্রক্রিয়াটা মানে নৃশংসভাবে একটা একটা ধর্মের উপর তার দাঁড়িয়ে হিন্দু ধর্মে যেমন তা সে কেটে খাচ্ছে মুসলিম ধর্মে এটাকে জবাই করে খাচ্ছে খ্রিস্টান ধর্মে এটাকে পিটিয়ে খাচ্ছে একেক ধর্মের ওপর ডিপেন্ড করে এটা খাচ্ছে আর এটা আমি চাইলেও এটাকে পরিবর্তন করতে পারি না যে আমাদের পরম্পরা ধরে চলে আসছে